পুরুলিয়া জেলার স্থানীয় শিল্প হল ডোকরা শিল্প এবং গালা শিল্প ডোকরা হল হারলো মোম ঢালাই পদ্ধতিতে তৈরি একটি শিল্পকর্ম এই শিল্প প্রায় চার হাজার বছরের পুরনো এটি ছাঁচ মাটি দিয়ে তৈরি হয় এবং তার উপর মোমের প্রলেপ লাগানো হয় এবং তার উপরে আবার মাটির প্রলেপ দেওয়া হয় এটি দিয়ে অনেক কিছু তৈরি হয় লক্ষ্মীর ঝাঁপি মুখোশ ঠাকুরের মূর্তি নানারকমের ঘর সাজানোর জিনিসপত্র এইসব জিনিসপত্রের চাহিদা বাইরের অঞ্চলগুলিতে প্রয়োজনীয় বলে ভালো রকম বিক্রি হয় এবং পুরুলিয়ার অর্থনীতি উন্নতি লাভ করে এই শিল্প তৈরি করতে শিল্পীর অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় তাদের রোদে পুড়ে জলে ভিজে ভালো মাটি জোগাড় করতে হয় এবং অক্লান্ত পরিশ্রম করতে হয় ডোকরা শিল্পের চাহিদা বাড়লে বাঁচবে শিল্পীরা আর শিল্পী বাঁচলে বাঁচবে শিল্প সকলের সহযোগিতাতেই ডোকরা শিল্প তার ঐতিহ্য নিয়ে বাঁচবে